আমি মনে করি আমার স্কুলেতে বৃত্তিমূলক শিক্ষা ছাড়াও আরও অন্য কোনও শিক্ষা দেওয়া হয় যেমন সেলাইয়ের কাজ হাতের কাজ তারপর সেলাইয়ের কাজ হাতের কাজ আর কম্পিউটার শেখানো এইগুলি শিখালে শিশু শিশুদের আরও অনেক কিছু বিষয়ে অভিজ্ঞতা বাড়বে এবং তারা ইস্কুল বন্ধ করবে না স্কুলে যে ইস্কুলে যে ইস্কুলে হচ্ছে যেতে চাইবে